আমরা গ্রামে বাস করি আমাদের এখানে বিভিন্ন রকম পশু আছে যেমন ছাগল গোরু মোষ হাঁস মুরগি এগুলোকে আমরা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করি এবং নিজেদের কাজে ব্যবহার করে থাকি যেমন গোরু গোরু দিয়ে আমরা মাঠে লাঙলের বদলে গোরু দিয়ে চাষ করাই মুরগি থেকে সেগুলো মুরগিগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি ছাগলগুলো বিক্রি করতে পারি সেখান থেকেও কিছুটা অর্থ উপার্জন হয় এবং বিভিন্ন কিছু থেকে পশু প্রজাতি থেকে আমরা সেগুলো কাজে লাগিয়ে নিজেদের কাজের সুবিধার্থে বিভিন্ন কাজ সফল করতে পারি